হ্যালো

ও আপনার কাছে আমি কিছু দিন আগে কিছু সবজি কেনার জন্য ব্যাগটা দিয়েছিলাম আপনার আমি রেগুলার কাস্টমার তাহলে আপনা আপনাকে ওই আমি কিছু কাজ ছিলো তো তার জন্য আপনাকে আমি ব্যাগটা দিয়ে গিয়েছিলাম যে কিছু সবজি দেওয়ার জন্য যেমন এক দু কেজি আলু এক কেজি বেগুন এক কিলো টমেটো এবং আরও কিছু ছিলো যেগুলো আপনাকে দেওয়ার জন্য দিছিলাম কিন্তু দামটা আপনি ঠিক নিয়েছিলেন একবারে বেশি কিন্তু কোয়ালিটিটা খুব খারাপ যেমন বাঁ বান্দাকপিটা কোয়ালিটি তাও একটু ভালো ছিলো কিন্তু টাটকা ছিলো না

হ্যাঁ কিন্তু আলু আর বেগুনে তো এক মানে একটুকুনও ভালো নয় খুবেই খারাপ আপনাকে বিশ্বাস করে দিয়েছিলাম কিন্তু আপনি আপনার রেগুলার কাস্টমার যেহেতু আপনার ঠিকঠাক দেয়া উচিত ছিলো কিন্তু আপনি তো দিলেন না আর দামটাও খুব বেশি নিয়েছেন হ্যাঁ তাও তো আমরা রেগুলার কাস্টমার আপনি আপনাদে আমাদেরকে একটু সার্ভিসটা তো দিতেই পারেন ঠিকঠাকভাবে দামটা ঠিক আছে দামটা মানুষে বেশি নিলেও কিন্তু যেমন কোয়ালিটিটা ভালো হয় সেই দিকেও তো নজর রাখা উচিত হ্যাঁ কারণ সবজি টাটকা না হলে মা মানুষ খাবে কী করে বলুন এমনি বাসি টাসি শাক সবজি খেয়ে ভালো লাগে সবার ঠিক আছে এর পরে আপনি খেয়াল রাখবেন এই সবের যাতে না আরও হয়